হ্যাঁ বল আছি ভালোই আছি তুই কেমন আছিস ও বলছিলাম আজকের কোচিং সেন্টারে পড়তে যাবি শ্রাবন্তীদির কোচিং সেন্টারে

চারটে থেকে পড়ায় তাহলে তিনটের সময় যাবো তিনটেয় বেরোলে ও হুম ঠিক আছে তুইও দু একজনকে ফোন করে বলবি ঠিকই বলেছিস দুদিন ছাড়া পরীক্ষা বড্ড চাপ হুম প্রত্যেক দিন শুধু পড়তে পড়তে আমাদেরই মাথা যাচ্ছে ইচ্ছা না হলেও কি হ্যাঁ ইচ্ছা না হলেও কিচ্ছু করার নেই আর এখন তো পড়ি এখন তো তোর বছরের মাঝ পতে ওইখানেই যেতে হবে অন্য টিচার কি আর দেখা যাবে

হ্যাঁ নিয়েছি তোর পরীক্ষার প্রিপারেশান ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে